আমার জেলাতে অনেক পুজোর স্থান বা মন্দির আছে যেমন প্রপার মেদিনীপুরে বটতলা চকে কালীমন্দির আছে সিদ্ধেশ্বরী কালীমন্দির আছে চন্দ্রকোনা রোডে শিবঠাকুরের মন্দির আছে চন্দ্রকোনা টাউনে বুড়ো শিবের মন্দির আছে বিভিন্ন মন্দিরে বিভিন্ন ধরনের পূজা আমাদের ঐতিহ্য বজায় রেখেছে বছরে কোনো এক সময়ে নিয়ম করে এই পুজো পালন করা হয় মহা ধুমধামে দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা সমস্ত কিছুর পূজা তার নিয়ম সমস্ত মেনে পূজা অর্চনা করা হয় এই পুজোতে প্রচুর মানুষ একত্রিত হয় মিলিত হয় তাদের মনের ভাব একে অপরকে প্রকাশ করতে পারে পুজো বলুন মেলা বলুন সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন এগুলো সব একতা করে দেয় একজনের সঙ্গে আর একজনের মনের ভাব প্রকাশ করার জন্য পুজো মন্দির স্থান খুবই ঐতিহ্যপূর্ণ স্থান মন্দিরে গিয়ে আমরা পবিত্র মনে একমনে ঠাকুরকে ডাকি ও ঠাকুরের কাছে মনস্কামনা পূর্ণ হয় যাতে তার জন্যে প্রার্থনা করি